আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছিলাম ফ্রিজে রাখার জন্য কিন্তু দেখলাম কদিনের মধ্যেই প্লাস্টিকের কন্টেনারটা ফাট ফাট হয়ে গেছে আর ওইটা কোনো কিছু রাখা যাচ্ছে না মানে পড়ে যাচ্ছে এরকম সে ফাট দিকে তো ওই জন্য আমি বলছি ওই কন্টেনারটা একদম ভালো নয় ওই এর পরে কন্টেনার নিতে গেলে সেটা ভালো দেখে নিতে হবে কারণ ফ্রিজে রাখতে গেলে কন্টেনার তো ভালো দেখে নিয়ে রাখতে হবে নইলে অন্যান্য জায়গা থেকে স্মেলগুলো ওর মধ্যে ঢুকে পড়ে মানে অন্যান্য জায়গা থেকে বলতে সবজি বা কোনো হয়তো দুধ কী মাছের রান্না করা আছে সেখান থেকে ওই গন্ধগুলো ওর মধ্যে ঢুকে যায় দিয়ে খাবারের মধ্যে একটা অন্যরকম গন্ধ লাগে তো একদম প্লাস্টিক কন্টেনারটা ভালো নয় ভালো কোয়ালিটির ভালো দেখে নিতে হবে এইরকম খারাপ কোয়ালিটি হলে আর কখনও আর নেওয়া যাবে না